হ্যাঁ কে বলছেন ও এই কদিন আগে না হুম হুম সে তো নিয়ে গেলেন আপনি কেন কিছু হয়েছে কি হুম মানে সবগুলোই এরকম হয়েছে

কিন্তু এরকম তো সবগুলো এরকম হওয়ার কথা নয় আপনি কি মানে ওয়ারেন্টিযুক্ত নিয়েছিলেন লাইট এরকম কখনোই হতে পারে না ঠিক আছে আপনার তো ওয়ারেন্টি আছে মানে আপনার কোনও চিন্তা নেই হচ্ছে লোক পাঠাব আমি আপনার জিনিসপত্রগুলো দেখিয়ে দেবেন খুলে নেবে তারপর আপনি হয়তো কোনও কারণবশত হয়ে গেছে আপনি বাড়ির লোককে বলবেন যেহেতু ওয়ারেন্টি আছে মানে তো আপনার তো কোনো পয়সাই লাগবে না আপনার বিনা পয়সায় জিনিসের মানে সার্ভিসিং হবে তাহলে আপনার চিন্তা কীসের আচ্ছা আমার দোকান থেকে তো পো প্রায়েই প্রত্যেকেই মাল নিয়ে যায় আপনার পাশেরও আপনি জিজ্ঞাস করবেন আপনার ওখানের পাশের থেকে অনেকেই এসে নিয়ে যায় কিন্তু আমার মাল দোকানের এরকম হয়নি হঠাৎ কোনও কারণবশত ইলেকট্রনিক জিনিস তো বোঝা যায়নি হয়তো হয়েছে কিন্তু আপনার এতগুলো জিনিস একসঙ্গে সমস্যা সেটাই তো শুনে আমারও একটু অবাক লাগছে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে আপনার ওখানে আমার দোকানের ছেলেকে পাঠাব তারপর আপনার যেগুলো সমস্যা ওনা ওর হাতে দিয়ে দেবে হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করব আজকে বিকেলে যেতে পারবে না কিন্তু কালকে সকালের মধ্যে আপনার ওখানে যেয়ে পৌঁছে যাবে ঠিক আছে রাখছি তাহলে হুম হুম ঠিক আছে